আমাদের বাড়িতে প্রধানত এই যে পরিবার বা লিঙ্গ ভূমিকা হ্যাঁ ছেলে ছেলে হলে তাকে যেমন যে যে কাজ করণীয় তাকে সেইকে সেই কাজ করতে হয় এবং মেয়েদের যে যে কাজ করা প্রয়োজন তারা সেই কাজই করে তবে কোনও মেয়ে বাড়ির যদি কোনও মেয়ে পরিবারের কেউ যদি অসুস্থ থাকে তাহলে অবশ্যই ছেলেরা তার হয়ে তাদের রান্না বা তাদের মেয়েদের যেসব কাজ তাদের করে দিতে হয় তেমন শিক্ষাই বা তেমন সংস্কৃতিতেই আমরা বড় হয়ে উঠেছি এবং আমরা এটা ছোট থেকে দেখেছি আমার বাবা মা পিসি পিসেমশাই বা আমার কাকা কাকীমাদের যেভাবে দেখেছি আমরা সেভাবেই দেখে আমরা বড় হয়েছি এবং এই ভূমিকা ধীরে ধীরে বিকশিত হচ্ছে বাবা মা থেকে আমরা পেয়েছি আমাদের থেকে আমাদের ছেলেমেয়ে কিন্তু সেটা পাবে কারণ আমরা আমাদের সংস্কৃতিতে কাউকে কখনও ছোট করে দেখা হয় না লিঙ্গ ভূমিকা বলতে এখানে ছেলে মেয়ে কিন্তু হয়তো কাজের ক্ষেত্রে একটু নড়চড় হতে পারে কারণ একটা মেয়ে গিয়ে তো আর গিয়ে কোনও রাস্তার নল রাস্তার ড্রেন পরিষ্কার করে না এখনও পর্যন্ত ভারতবর্ষে তেমন কাউকে তো দেখাই যায়নি তবে এইটা ঠিক যে সেই সেই অর্থে কিন্তু মেয়েরা সেই কাজটা করে না কিন্তু যদি এরকম নয় যে আমরা এক আমাদের বাড়িতে কোনও ছেলে কাজ করছে বলে কোনও মেয়ে যদি অসুস্থ হয়ে যায় তাহলে সেদিন কেউ রান্না করবে না অবশ্যই সেই শিক্ষাই দেওয়া হয়েছে যে একে অপরকে সাহায্য করতে হবে ছেলে হলে মেয়েকে সাহায্য করতে হবে মেয়ে হলে ছেলেকে সাহায্য করতে হবে এটা দেখে আমরা বড় হয়েছি এবং এই এবং এটাই আস্তে আস্তে ধীরে ধীরে আমাদের আমরাও তাই করছি কারণ একে অপর একই একই পরিবারে থাকতে গেলে একে অপরের পরিপূরক হয়ে বাঁচতে হয় এটা যেমন আমরা আমার মা ঠাম্মা আমাদের শিখিয়েছেন আমাদের পরের পরবর্তী যারা আসবে আমরাও তাদের এইটাই শিক্ষা দেবো